হ্যাঁ আমি একটা তাঁতের শাড়ি কিনেছিলাম সেটা খুবই সুন্দর আর এখন গরমের সময় যেসব শাড়িগুলো সুতির শাড়ি তাঁতের শাড়ি পরে খুবই মজা এবং খুবই পাতলা হয় ওগুলো ওগুলো খুবই পরতে ভালো লাগে আর যেমন আছে প্রিন্টের শাড়ি আছে আবার আছে তাঁতের শাড়ি বেনারসি শাড়ি এগুলো আমার পরতে তো খুবই ভালো লাগে আর বাঙালির তো শাড়ি মানে তো সব কিছু শাড়ি পরলে তাদের বেশি মানতির লাগে এছাড়া চুড়িদার টুড়িদার আছে অতোটা মানুষের পরলে অতোটা ভালো লাগে না মেয়েদের মেয়েদের শাড়িতেই খুবই ভালো লাগে যেখানে যাবেন অনুষ্ঠান বাড়িতে গেলে শাড়ি পরে যান বা কোনো জায়গায় অন্নপ্রাশনে যাচ্ছেন কোনো জায়গায় যাচ্ছেন শাড়ি পরে যান খুবই ভালো লাগবে শাড়ি পরে গেলে আর তাঁতের শাড়িগুলো তো খুবই সুন্দর আবার রসগোল্লা শাড়ি আছে এখন কতো রকমের কিরণমালা শাড়ি উঠেছে আবার অনেক কিছু শাড়ি আছে যেগুলো আমারও পরতে খুব ভালো লাগে আমার বেনারসি শাড়ি আছে সেটাও আমি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে সেগুলো আমি পরে যাই আবার আছে সুতির শাড়ি যেটা বাড়িতে আমরা পরি সুতির শাড়িগুলো গরমের সময় খুবই ভালো খুবই আরামদায়ক গরমের সময় ঠান্ডার সময় যেসব প্রিন্টের বড়ো বড়ো মোটা মোটা শাড়িগুলো ওগুলোও পরি ঠান্ডার সময় আমার খুবই ভালো লাগে ওগুলো গায়ের সঙ্গে দিলে অনেকটা ঠান্ডার সময় অনেকটা গরম হয় ভালো লাগে পরতে আমার ইতিবাচক অভিজ্ঞতা আমি এটুকুই বলতে চাই